হ্যাঁ দাদা আমি একটা ক্যাব বুক করেছিলাম আমি ক্যানিং থেকে বলছি আমি ক্যানিং থেকে ভিক্টোরিয়া যাবো আর এক তারিখ সকাল দশটা এক তারিখ বলতে ফার্স্ট জানুয়ারি সকাল দশটার মধ্যে আমার এখানে আসতে হবে আমি ভিক্টোরিয়ায় যাবো ওখান থেকে আবার আমাকে পৌঁছে দিতে হবে ক্যানিং পর্যন্ত তোমার ওই ওই দিন অবশ্যই আসতে হবে দশটার মধ্যে আপনি দেরি করবেন না এবং যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এবং আমরাও ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো দয়া করে ওই দিন সময় মতো আসলে আমি খুব উপকৃত হবো দয়া করে ওই দিনটা যেন মিস করবেন না ঠিক সময়মতো আমার এখানে এসে আমাকে নিয়ে জায়গার জায়গাটায় পৌঁছে দেবেন এবং আমরা ওখান থেকে বেরিয়ে আবার এখানে ফিরে আসবো দয়া করে আমার কথাটা মাথায় রাখবেন